একটি শ্যুট ছিল যেখানে আমি গিয়েছিলাম আ ফটোগ্রাফি তুলতে কি রিসেন্টলি কিছুদিন আগে সর্ষে বাগানে এত সুন্দর ফটোগুলো এসে বলার মতন আমি তুলে দিয়েছি আমার দিদি গিয়েছিল বৌদি গিয়েছিলো পিসি গিয়েছিলো একটা বান্ধবীও গিয়েছিলো সেখানে গিয়ে তাদের কে ফটো আমি তুলে দিয়েছি সূর্যমুখী ফুলের সূর্যমুখী ছিল তারপরে সর্ষে ফুল ছিল এত সুন্দর এসে ছবিগুলো বলা অতুলনীয় এত সুন্দর হয়েছে সবাইকে সুন্দর লাগছে ভিডিও করে দিয়েছি সবাই দেখে খুবই আনন্দিত আনন্দিত হয়েছে তারা বলছে খুবই সুন্দর হয়েছে ফটো তুলে দিয়েছি নিজে আমি নিজে তুলেছি ফটো সবাই দেখেছে বাড়ি এসে দেখিয়েছি সবাইকে সবার খুব পছন্দ হয়েছে ভিডিও করেছি খুবই সুন্দর লাগছে ফটোগ্রাফিতে মানে ন প্রকৃতিটাকে এতো সুন্দরভাবে ফুটে উঠেছে প্রকৃতিটা বলার বাইরে খুব সুন্দর লাগছিল হলুদ ফুল এতো মধুর লাগছিল তখন মনে হচ্ছিলো যে শহরই কী সৌন্দর্য গ্রামে এসে দেখো এত সুন্দর লাগে যে নেচারটাকে বলা বলার বাইরে এত সুন্দর লাগছে তারপরে ও ফটো তুলেছি সবাই আড্ডা দিয়েছি ই আর কি করেছি ই আর কি মেরেছি সবাই খুব আনন্দ করেছে সবাই রিলস বানিয়েছে ভিডিও বানিয়েছে নেচারটাকে নিয়ে আমি বানিয়ে দিয়েছি সবার ক্লিপ ক্লিপ নিয়ে ছোটো ছোটো ছোটো ছোটো শট নিয়ে ভিডিও বানিয়ে দিয়েছি এত সুন্দর লাগছে বলার মতো না এতো সুন্দর হয়েছে সবাই সবাই প্রশংসা করেছে ফেসবুকে আপলোড করেছি নেচারের ছবিটা এত ফুলের ছবিগুলো ও খুব সুন্দর লাগছিলো ফুলের ছবিটা একদম হলুদ হলু ধুল এই এই শীতের সময় মশরুমে এতো ভালো লাগছিলো দেখে মনে একদম নিজেকে পরি মনে হচ্ছিলো এতো সুন্দর লাগছিলো ফটোটা হ্যাঁ আমাকে আবার বান্ধবী তুলে দিয়েছে ফটো আমি তারও সবার ফটো আমি তুলে দিয়েছি সবার ফটোটা খুব সুন্দর লাগছিলো খুব সুন্দর